হ্যাঁ কে হ্যাঁ বলুন হ্যাঁ নেবো অবশ্যই আপনি সোম মঙ্গল বুধবারে আসুন তিন দিন আসুন সপ্তাহে হ্যাঁ কাল তুমি এসো আমি দিচ্ছি তুমি এখানে এসো আমি তোমায় দিয়ে দেবো